আমাদের ভারতবর্ষে অনেক খেলা রয়েছে তার মধ্যে কিছু জনপ্রিয় খেলা হচ্ছে হকি ক্রিকেট ফুটবল এইসব ধরনের খেলার খেলাগুলি রয়েছে আর সব খেলাগুলির আমি হয়তো বলতে পারবো না সবার কোন কোন নাম ক্রীড়া ক্রীড়াবিদদের নাম কিন্তু কিছু কিছু খেলার বলতে পারবো যেমন হচ্ছে ফুটবলের হচ্ছে সুনীল ছেত্রী হকির হচ্ছে হরমনপ্রীত সিং আর ক্রিকেটের আপনার যেটা হচ্ছে সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি